হ্যাঁ আমি গ্রামীণ এলাকায় মিডিয়ার ভূমিকা ব্যাখ্যা করতে পারব এবং এটি জনমতকে প্রভাবিত করে বলতে এই মিডিয়ার মাধ্যমেই গ্রামের বিভিন্ন খবর বলুন যেমন সংবাদ তথ্য বলুন শিক্ষা ও সংস্কৃতির বিনিময় বলুন শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে বলুন বা অর্থনৈতিক উন্নতি বলুন যেগুলো মিডিয়ার মাধ্যমেই কিন্তু বিভিন্ন জায়গায় প্রচারিত হয়